হ্যালো হ্যাঁ এটা কি মাকালী রেস্তরাঁ হ্যাঁ তো এখানে আমি খাবার অর্ডার করেছিলাম যে খাবারটি আসছে আমার বাড়িতে তো এটা টাটকা মোটেও নয় এটা থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে এটা তো নিম্নমানের খাবার দেওয়া হয়েছে আমাকে আমার কাছে টাকা নিয়ে আমাকে নিম্নমানের খাবার কেন দেওয়া হয়েছে আমি কি এটা জানতে পারি আমি তো যথেষ্ট পরিমাণ টাকা দিয়েছি যত টাকা দাম ছিল আমি তত টাকাই দিয়েছি আপনারা বললেন টাটকা হবে কোনো নিম্নমানের খাবার হবে না কিন্তু এটা তো টাটকা মোটেও নয় এটা বাসি এটা থেকে একটা বাজে পচা গন্ধ বেরোচ্ছে কেন আমি এটা তো খাবার জন্য কিনেছি খাবার জন্য অর্ডার দিয়েছিলাম এই টাটকা খাবারটা তো মোটেও নয় এ বাসি পচা গন্ধ বেরনো খাবারটা কি খাওয়া যাবে হ্যাঁ তো এটা আমি বদলাতে চাই এটা আমার বদল করে দিন না হলে কিন্তু আমি খাব এটা খেতে পারব না এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি এটা আপনি বদল করে দিন না হলে আমি এটা খেতে পারব না এরকম খাবার আমরা মুখে তুলতে পারব না এটা বাসি পচা গন্ধ বেরোচ্ছে এই খাবারটা কি মানুষ খায় এই খাবারটা খাওয়া যাবে না আপনি এটা বদল করে দিন আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি এটা বদল করে দিন না হলে আমি এটা খেতে পারব না যেহেতু আমি খাবার অর্ডার করেছিলাম তাই বাড়িতে কোনো রান্না করিনি জানি যে আসবে ভালো খাবার সেটা খাবো সবাই মিলে কিন্তু এরকম হবে সেটা তো আমি বুঝতে পারিনি সে যাই হোক এটা অর্ডার করে দিন আর এরকমটা কোনো দিন কারোর সাথে করবেন না ঠিক আছে এরকম করাটা কিন্তু ঠিক নয়